হ্যাঁ বেশ কয়েকটি বাংলা সংবাদপত্রে শিশুদের জন্য বিশেষভাবে উৎসর্গীকৃত পাতা রয়েছে যা সাধারণত সপ্তাহের শেষে প্রকাশিত হয় এই ধরনের পৃষ্ঠাগুলোতে শিক্ষামূলক গল্প ছবি আঁকা ধাঁধা প্রবন্ধ এবং শিশুদের লেখা প্রকাশিত হয় যেমন আনন্দবাজার পত্রিকা শনিবারের বিশেষ পক্ষীশালা নামে পরিচিত একটি পাতা রয়েছে যেখানে শিশুদের জন্য গল্প প্রবন্ধ এবং শিক্ষামূলক বিষয়বস্তু প্রকাশিত হয় আনন্দমেলা আনন্দমেলাটাতে যেমন যদিও বা একটি এটি একটি মানসিক ম্যাগাজিন এতে শিশুদের জন্য আকর্ষণীয় নানারকমের বিষয়বস্তু থাকে দেশ পত্রিকা দেশ পত্রিকাতে মাঝে মাঝে শিশুদের পাতায় শিশুদের নিয়ে কিছু লেখা বা প্রতিবেদন প্রকাশিত হয় এই পৃষ্ঠাগুলির মূল উদ্দেশ্যগুলি হলো শিশুদের মানসিক বিকাশ এবং তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করা মানে আর কি শিশুদের জন্য ওয়াকিবহাল আছে সরকার তার জন্য হয়তো বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন পত্রিকায় শিশুদের জন্য অনেক কিছুই ছাপানো হয় কিছু কিছু প্রোগ্রামও আসে আমাদের টেলিভিশনে শিশুদের জন্য খবরে বা কিছুতে শিশুদেরকে কীভাবে যত্ন নিতে হবে শিশুদের কীভাবে ই করতে হবে আর কি সুন্দরভাবে পরিচর্যা করতে হবে তারপর আমাদের সরকার যেমন শিশুদের জন্য একশো দুই শিশুদের জন্য বলা ভুল হবে প্রসূতি মায়েদের জন্য এবং শিশুদের বয়স এক বছর পর্যন্ত ফ্রিতে সেই ব্যবস্থাগুলো দেওয়া হয় শিশুদের জন্য অনেক কিছুই উপলব্ধ আছে আমাদের এলাকাতে